না আমার সেরকমভাবে কোন পদ্ধতির মধ্যে দৌড়ানো হয়নি আমি একজন সাধারণ দৌড়প্রেমী বা স্পোর্টসপ্রেমীক সেই জন্য আমি সাধারণভাবে দৌড়ানোটাই চেষ্টা করি আর সাধারণ দৌড়ানোটাই আমি সকালবেলা উঠে পড়ে প্র্যাকটিসও করি সেইজন্য আমি সেটার মধ্যেই অভ্যস্ত এবং আমি সাধারণ দৌড়ানোটা আমার শরীরকে খুব সুস্থ স্বাভাবিক রাখে হ্যাঁ এই স্প্রিং রানিং ট্রেড রানিং আমাদের শরীরে অনেক অনেক সুস্থ রাখতে সাহায্য করে খুব ম্যারাথনিক যারা তারা এ সকল রানিং করে থাকেন এবং এই রানিংয়ের ফলে তাদের শরীরে একটা ফিটনেস আসে ফিটনেস আসার ফলে আমাদের ভেতর থেকে এক আনন্দ সহানুভূতি চলে আসে তাই স্প্রিং ইন্টারফেস বা ট্রেড রানিং খুবই ভালো আমি সাধারণ দৌড়ায় সাধারণ দৌড়ানোর ফলে আমি যে সকালে আমরার অভ্যাস আছে যে সকালে আমি উঠে পরেই আমার ঠিক চারটে বা সাড়ে চারটের সময় আমার চোখ খুলে যায় দৌড়ানোর জন্য আমি দৌড়াই সেই দৌড়ানোর পরে সে পড়ে আমার শরীর বেশ ফুরফুরে লাগে ফ্রেস হয়ে পড়ে আমার গোটা দিনের চব্বিশ ঘণ্টার মধ্যে যেটা আট ঘণ্টা ঘুম যেটা আমি পাই সেটায় টাইমটায় আমার যে কাজটা করি সে কাজের জন্যে আমি বেশ সচেতনভাবে থাকতে পারি বেশ সতেজ থাকি আমি গোটা দিনের কাজকর্মের জন্য সেই জন্যই আমার জন্যেই আমার এই সাধনা আমার শরীরের পক্ষে খুব সুস্থ স্বাভাবিক থাকে